তাদের সম্প্রদায় খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতামত হলো এখনকার অল্প বয়সী ছেলেরা এই মোবাইলের মধ্যে প্রচণ্ড পরিমাণে গেম খেলে অল্পবয়সী থেকে অনেক বড়ো অবধি তারাও মোবাইলের সাথে কানেক্ট হয়ে সারাক্ষণ থাকে এবং তারা চব্বিশ ঘন্টা অনবরত মোবাইলের সাথে থাকে বলে তাদের চোখটাও খারাপ হয়ে যায় এবং গ্রামের গ্রামের মানুষরা এতে পছন্দ করে না গ্রামের মানুষরা বলে ফোনের গেম খেলার চাইতে তোমরা ঘর থেকে বাইরে এসো ক্রিকেট খেলো এতে তোমাদের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং এই এমনি করে যদি আমরা সারা দিন গ্রামের লোকরা যদি দেখে সারা দিন একটা ছেলে যখন বাচ্চা ছেলে একটি ফোন নিয়ে সারাক্ষণ থাকে তাতে তার চোখেরও ক্ষতি হয় গ্রামের মানুষরা এদেরকে তাদেরকে ঘেন্না করতে লাগে গ্রামের মানুষেরা পছন্দ করে সবার সাথে মেলামেশা করা সবার সাথে একসাথে খেলা গ্রামের মানুষরা এগুলোই পছন্দ করেন